হুম হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হয়েছে তো হ্যাঁ বলুন হ্যাঁ

হ্যাঁ ঠিকই বলেছেন কথাটা আমিও এর আগে ভেবেছিলাম যে সকালবেলায় কিছু আইটেম নতুন আইটেম রাখব দেখি এখন কতটা কী হতে পারে কারণ এখন পয়সাকড়ির তো এখন অনেক টান তাও দেখছি কেরকম কী হতে পারে আমি ভেবেছি হয়তো সকালে আপনি সকালে আপনার ওই ডিম টোস্ট তারপরে পরোটা ফাটা পরোটা আর ঘুগনি এই সব রাখব তারপরে রাতের কথাও ভেবেছি যে এই এখন দেখি কী করা যায় হ্যাঁ বুঝতে তো পেরেছি দেখি এবার আমার ছেলে আছে এবার ছেলেকে একবার একজন তো লাগবে তো যে মানে একটু কাজ বাজ করে দেবে একটু আমার হাতে হাতে দেখি আমার ছেলেকে বলেছি এবার ছেলে যদি আসে তাহলে আমি একটু ব্রেকফাস্টটা একটু ভালো করব হাত রুটিটাও অ্যাড করব আর তারপর তো রাতের জন্য আবার রাতের খাবার আছে সেগুলো আমি অ্যাড করব দেখি এখন কতটা কী হতে পারে এখন দেখা যাক কী হয় হ্যাঁ ওটাই আমি এখন চেষ্টা করব আগে তো সেরম চলত না এখন তাও মোটামোটি চলছে ভালো ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে ভালোই চলছে দেখা যাক এখন কতদূর যাওয়া যায় ঠিক আছে